হ্যাঁ আমার পরিচিতর মধ্যে কলেজে পড়া আমার নিজের দাদা আছে যিনি কলেজে পড়ে কলেজের ডিগ্রি নিয়ে ফেলেছেন এবং সেই কলেজের ডিগ্রি দিয়ে কাজ বলতে গেলে কলেজের ডিগ্রি দিয়ে যে কোনো কাজে বা নিজেদের যে তুমি কতটা পড়াশুনো করেছো বা কতটা তুমি শিক্ষিত সেই হিসেবে জানা যায় এবং সেই হিসেবে কাজ তোমাকে কাজে তোমাকে নিয়োগীতো করা হয় তার জন্য কলেজের ডিগি ডিগ্রি অনেকটাই মূল্যবান এই উচিতে আমি বলতে চাই যে কলেজের ডিগ্রিটা নেওয়া আমার আমারও ইচ্ছার মধ্যে পড়ে কারণ আমিও কলেজে উত্তীর্ণ হয়ে যে কোনো একটা ভালো কাজে জড়িত থাকতে চাই এবং নিজের ফ্যামিলিকে ভালোভাবে কষ্টের মুখ থেকে উদ্ধার করতে চাই